আমি অ্যামাজন থেকে গুড ভাইবসের একটি নাইট ফেস ক্রিম কিনি সেটি লাগানোর পর আমার মুখে ফুসকুড়ি দেখা যাচ্ছে এবং ক্রিমটি লাগানোর পর মুখ অত্যন্ত শুকনো ধরনের হয়ে যায় ক্রিমটি আমার ত্বকের জন্য একদমই প্রযোজ্য নয় আমি অত্যন্ত বাজে আউটকাম পাচ্ছি